হ্যাঁ ছোটবেলায় আমরা এই কলের জলই পান করতাম বা এই নলকূপের জলই পান করতাম কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা সজল ধারার পান নিই পান করতে শুরু করেছি কিন্তু এই কলের জল খুবই উপকারি কারণ এতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মিশ্রিত থাকে কলের জলের মধ্যে অনেক ধরনের উপকারি জৈব যৌগ থাকে যেগুলো আমাদের জীবনে দরকার পড়ে কিন্তু এই সজল ধারা জাতীয় জলগুলির মধ্যে যে ছাঁকনি থাকে তার মধ্যেও সব খনিজ উপাদানগুলি অনেক সময় ছাঁকা হয়ে রয়ে যায় যেগুলো আমাদের জীবনে দরকার সেগুলো আমরা পাই না তাই কলের জল যদি আমরা পেতাম সেটা খুবই ভালো হতো